হুম বল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আমি দুধ বিক্রি করি নিশ্চয়ই আমার কাছে পাওয়া যাবে আপনি বলুন আপনার কতো দরকার

এখন বললে তো হুম বলুন বলুন আপনি

দাম হবে দশ টাকা দশ টাকা করে হুম হুম আরে এরকম তো বাজারে চলছে বুঝতেই পারছেন না কম তো আপনাদের ওখানেও তো চলছে জানি না ক টাকা করে পুয়ো এ ঠিক আছে তাহলে কালকে আসবেন আপনার সঙ্গে একটা দেখেই করে দেব হ্যাঁ হ্যাঁ দেখি সে না সে তো অবশ্য না আমাদের কাছে দুধের কোনো ঠেকাঠেকির কোনো ইয়ে নাই ভালো

না ডেলিভারির কোনো ব্যবস্থা নাই আপনি আসবেন কালকে সকালে হ্যাঁ কালকে আসবে হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ কোনো ঠিকানা না কোনো কিছু পুরো পরিষ্কার দুধ পাবেন আর কোয়ালিটিও খুব ভালো দুধের দেখেই বলবেন হ্যাঁ আর একবার নেব হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম